হ্যাঁ কে বলছেন হ্যাঁ বল ভালো কাঁথা বলতে আপনার আমি যে মার্কেটটা থাকি আমার এখানে সবই কাঁথা ভালো কাঁথা পাওয়া যাবেন মার্কেটটা আপনি কোথায় থাকেন জানি না কিন্তু আমার মার্কেটটা হচ্ছে শান্তিনিকেতন বোলপুরের সোনাঝুড়ি বাজার ওখানে আসবেন কাঁথা উপরে নির্ভর করে নকশার উপর নির্ভর করে আপনি কীরকম নকশা নেবেন তার উপরে নির্ভর করে সাত আটশো থেকে শুরু করে দু হাজার তিন হাজার টাকা পর্যন্ত কাঁথা আছে হ্যাঁ আছে বড় দোকান তো অনলাইন পেমেন্ট অবশ্যই থাকবে আমাদের দাদা আমাদের দোকানটা হচ্ছে আপনি যদি শিয়ালদা থেকে আসেন শান্তিনিকেতনে আসবেন ওখান থেকে বোলপুরে বাস ধরে সোনাঝুড়ি বাজারে নামবেন সোনাঝুড়ি বাজারে আমার দোকানটার নাম হচ্ছে সরকারের এন্টারপ্রাইজ অ্যান্ড কাঁথা বিক্রয় কেন্দ্র

হ্যাঁ আমার পাশের একটা শোরুম আছে ওতে মেয়েদের বিভিন্ন ধরনের পোশাক বিক্রি হয় চুড়িদার ভালো পাওয়া যাবে আচ্ছা আচ্ছা আপনি শিয়ালদা আসেন শিয়ালদা থেকে আমি ওখান থেকে নিয়ে নেব আপনি কটার সময় শিয়ালদা পৌঁছবেন বলুন